আমাদের পরিবারের কোনো মানুষ বা আমার কোনো বন্ধু যদি খেলায় অংশগ্রহণ করতে যায় বা খেলার প্রশিক্ষণ নিতে যায় তাহলে আমি তাদেরকে বলবো যে আশেপাশে যে আমাদের লোকাল ক্লাবগুলো রয়েছে যেগুলো খেলাধুলার উপর বেশি চর্চা করে তো সেখানকার ওই ক্লাবের হেডের সঙ্গে যোগাযোগ করাটাই ভালো এর বেশ এর থেকে বেশি ওই অভিজ্ঞতা আমার নেই